হ্যালো আচ্ছা তো আমি সীতাভোগ অ্যাকচুয়েলি আমি সীতাভোগের জন্যে ফোন করেছিলাম আপনি হয়ত আমাকে চেনেন আমার ওইদিকে দোকান আছে বর্ধমানেই আছে আমার দোকানটা বর্ধমানে আপনার বিশ্বাস সীতাভোগ বলে আছে আপনি হয়ত চেনেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনি আপনাকে আমি আজকে একটা বিশেষ কারণে ফোন করেছিলাম জানেন তো আমার দোকানেও আপনি দেখেছেন হয়তো সীতাভোগ থাকে অনেকটাই কিন্তু এবার তো আপনি জানেন সীতাভোগের ডিমান্ড কত বেশি বাইরের থেকে লোকে খেতে আসে তো এইবার কী হয়েছে আমার সীতাভোগটা শেষ হয়ে গেছে আমার রাঁধুনিও সব ব্যস্ত মানে এতটা বানানোর এখন আমাদের দরকারে বা আমাদের পোষায় পড়ছে না আমাদের কুলাচ্ছে না তো আমি চাই যে আপনারা যদি একটু সীতাভোগ বানিয়ে দিতে পারেন আপনিও তো রাঁধুনি আর আপনারও সীতাভোগ একদম লোকে তো একদম খেয়ে পারছে না আপনার এত সুন্দর

আমি ভাবছি যদি দশ থেকে পনেরো কিলোর কাছাকাছি হয়ে যেত তাহলে খুব সুবিধা হত তাহলে কী অনেক লোকে হয়ে যেত আমাদের যত দরকার ছিল অতটা পুরো হয়ে পূরণ হয়ে যেত তাহলে হ্যাঁ হ্যাঁ সে তো আমি জানি হুম তাহলে আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম আমার কোনও অসুবিধে নেই কিন্তু একটু দেখবেন আমাদের সীতাভোগটা যে থাকে না একটু মিষ্টি মিষ্টি যেন বেশি থাকে আমাদের দোকানে কী একটু মিষ্টি পাওয়া যায় তো আমি আপনাকে অবশ্যই বলব একটু মিষ্টিটা বেশি করতে ঠিক আছে হুম আপনি তো রাঁধুনি তো আপনাকে বলে দিলে কী আপনি যেমন করে বলব আপনি একটু অমনি করে বানিয়ে দিতে পারবেন আপনি কত পয়সা কী ব্যাপার আছে একটু বলতে পারবেন আপনার কাছে কত কী লাগে আচ্ছা আমি ওই আপনি ওই দামেই দেবেন আমাদের জন্য একটু কিছু কম হবে না একই জায়গায় তো থাকি আমরা একই একই লোককে তো বেচি আমরাও তাহলে তাহলে কবের মধ্যে হয়ে যাবে সোমবারের মধ্যে কি আমি আসব নিতে হ্যাঁ একদম আমি সোমবার সন্ধ্যের দিন আমি এ পাঠিয়ে দিচ্ছি নিচে লোক আমি গাড়ি নিয়ে পাঠিয়ে দিচ্ছি ওদেরকে ওনারা এসে মাল তুলে নিয়ে যাবে আমি আপনাকে বিকালে এসে হিসাব কিতাব আপনার সঙ্গে বসে করে নেব যা হবে টোটালটা কি কোনও আপত্তি আছে বাহ তাহলেই হল ভালো আমিও তাহলে সোমবারে দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন